আমার এলাকার স্বাস্থ্যসেবা ব্যবস্থায় সাম্প্রতিক কিছু উন্নয়ন বলতে যে হাসপাতালটি ছিলো সেটি এখন আগের থেকে একটু উন্নত হয়েছে সামনে কিছু আলো লাগানো হয়েছে এবং একটা বাইরে থেকে ডাক্তার আনা হচ্ছে যার দ্বারা সবাই সুবিধা পায় এছাড়াও হাসপাতালে আরো ডাক্তার আছে ভালো ডাক্তার এখন সপ্তাহে বসে দু দিন তার কাছে সবাই দেখায় মানে প্রত্যেকটি রোগের জন্যই সপ্তাহে আসে সেটার ফলে খুবই সুবিধা হয়েছে এছাড়াও অবকাঠামো বলতে আমি মনে করি যে বাথরুমে আলোগুলো কেটে গেছে সেগুলো লাগাবার প্রয়োজন মনে করে না বললে বলা হয় যে হ্যাঁ সেন্ দেখতে গিয়েছিলাম ঠিক করা হয়েছে কিন্তু কোনো ব্যবস্থাই নেয়নি এটাই হচ্ছে হাসপাতালের অবকাঠামো চিবি চিকিৎসা সুবিধা সম্পর্কে আমরা জানি যে চিকিৎসাক্ষেত্রে সামান্য জিনিসগুলো যেগুলো হঠাৎ করে দরকার সেগুলো পাওয়া যায় বিশাল ধরনের যে কিছু উন্নতি আছে সেটা নয় এখানে আমার মনে হয় যে আরো কিছু ওষুধপত্র দিলে খুব ভালো হতো কেন ওষুধপত্রগুলো পাওয়া যায় না কিছু দেয় এবং কিছু বাজার থেকে কিনে নিতে হয় বেশিরভাগ ওষুধই বাজার থেকে কিনে নিতে হয়